আমার মাটির বাড়ি আছে কিন্তু মাটির বাড়িতে কোনো টয়লেট নেই আর কোনো টয়লেট না থাকার কারণে আমাকে অনেক অসুবিধার মধ্যে পড়তে হয় তার কারণ আমাদের বাইরে যেতে হয় টয়লেটের জন্য আর আমরা তো ছেলে আমাদের তো সেরকম কোনো অসুবিধা হয় না আর বাড়ির যেই মেয়েরা আছে যেরকম আমার মা বোন ঠাকুমা কাকি জেঠি যারা আছেন তাদের প্রচণ্ড অসুবিধা হয় কারণ ফাঁকা জায়গায় সবসময় তো টয়লেট করা যায় না আর ওই জন্য খুব ওদের অসুবিধা হয় আর বা আর বাড়ির থেকে যদি অন্য জায়গা থেকে কেউ যদি আমাদের বাড়িতে আসে তাদের খুব প্রবলেম হয়ে যায় আর আমরা খুব লজ্জিত হয়ে যাই কারণ তাদেরও যেতে হয় বাড়ির বাইরে টয়লেটের জন্য তাই আমাদের খুবই প্রবলেম হয় এই টয়লেটের জন্য আর আমাদের এখানে সেরকম টয়লেটের জায়গাও নেই তাও মিনিমাম পাঁচশো মিটার থেকে ছশো মিটার দূরে আমাদেরকে টয়লেটের জন্য যেতে হয় আর তাই জন্য আর বাড়ির মেয়েরাও তো অত দূর যেতে পারে না বা অত তাড়াতাড়ি কারণ এইটা হলো প্রাকৃতিক জিনিস যখন তখন যার তার অনেক তাড়াতাড়ি চলে আসতে পারে ওই জন্য তারা ঠিকঠাক ওই টাইমে যেতে পারে না ওই জন্য তাদের খুব অসুবিধা হয়